শিক্ষার্থীরা ইস্কুলে যায় তাদের অনেক চ্যালেঞ্জ নিতে হয় কারণ বাস চলে নিয়মিত কিন্তু বাসের ঠিক ঠিকানা থাকে না মাঝে মাঝে বাসগুলো ঠিক ঠাক সময়ে আসে না মাঝে মাঝে বাসগুলো রাস্তা খারাপের জন্য রাস্তা খারাপের জন্য বাসগুলো চলে না ঠিকঠাক এই বিভিন্ন কারণে তাদেরকে চ্যালেঞ্জ নিতে হয় তো ইস্কুলের শিক্ষার্থীরা সবাই চ্যালেঞ্জের মুখে পড়ে না কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা সত্যিই চ্যালেঞ্জের মুখেই পড়ে